হ্যাঁ হ্যালো বুদ্ধদেব বাবু বলছেন তো আমি বর্ণা দি বলছি আপনার দোকানে ভালো আপেল পাওয়া যাবে কীরকম বলুন তো ভালো আগেরবারে যেমন বলুন যে রকম নিয়েছিলাম সে রকম ভালো মানটা হবে তো সেই আপেলটা আছে তো আচ্ছা সেই বড় সাইজের খেজুরটাও কিন্তু লাগবে বুঝলেন আগেরবারে কিন্তু খেজুরটা কিন্তু ভালো হয়নি হ্যাঁ হ্যাঁ সেই খেজুরটা আর সেবারে কিন্তু থাকেনি এবারে এসেছে তো আচ্ছা তাহলে বিকেলবেলায় আমি যাচ্ছি আর কিছু আমাকে না আঙুরও লাগবে আর কিছু লেবু লাগবে বুঝলেন তো না থোকই আচ্ছা থোকই নেব কিছুদিন রাখার মতন কারণ আমাদের তো যাওয়া সম্ভব নয় বারবার হ্যাঁ কিছুদিন রেখে যেন রাখা যায় ভালো দেখে টাটকা হলে আমায় বলবেন ঠিক আছে ঠিক আছে আর কিছু সে রকম ভালো টাটকা আছে বলুন তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কিছু সিঙ্গাপুরি কলাও লাগবে বুঝলেন তো

না না গলগলা আরবারে দিয়েছিলেন অনেক ফেলা গেছে জানেন তো ওরকম দেবেন না আমার যেন শক্ত হয় বেশ কিছু দিন রাখা যায় বুঝতে পারছেন আমার তো যাতায়াত করা সম্ভব নয় প্রতি দিন আমি একবারে গিয়ে পুরোটাই কিনে নেব কিছু বেশ কিছু তারপরে আপনার রেখে রেখে হয় যাতে ওটা আনার নিয়ে অবস্থা না দেরি আছে না না কোনো অসুবিধা না আমার কিছু কিছু আছে কলা আপনি তাহলে সে রকম শক্ত দেখেই দেবেন বেশ কিছুদিন থাকলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনি তাহলে কী কী আছে আমার তো আজকে হচ্ছে না ভাই আমি তাহলে কালকে যাচ্ছি বিকেলবেলা হ্যাঁ ঠিক আছে শুনুন আমার ছেলে সেই লেবু খেয়েছিল মনে আছে তো খুব মিষ্টি লেবুগুলো কিন্তু সেই লেবুগুলোই আমার চাই কিন্তু এবার আরবারে কিন্তু দেখুন দাদা দামটা খুব বেশি বেশি বলেছিলেন এবারে ঠিক দামটা নেবেন কারণ আমার বুঝতে পারছেন প্রচুর ফল লাগে আমার ছেলে ফল খেয়েই থাকে না না দেখুন সে রকম যদি দেন আমি বারো মাস নিচ্ছি আপনার কাছে হ্যাঁ আপনাকে সেটা বুঝতে হবে আর ঠিকঠাক দাম ফাম নিতে হবে হ্যাঁ তা নয়তো আপনার ভাই দাদা বলছে যে এখানে মনে হয় সেরকম বেশি দাম বললে আমি তখন অন্য কোথাও নিতে হবে আমি বলছি না না ভালো দাদা দাদা কিন্তু ভালো ব্যবহারও করে জিনিসপত্র ভালো দেয় আপনি একটু দামটা দেখে শুনে নেবেন হ্যাঁ আমি কালকে বিকেলে যাচ্ছি দাদা দেখে শুনে দেবেন একটু টাটকা জিনিস দেবেন ঠিক আছে আমি যেন কিছু দিন রাখা রেখে বুঝতে পারছেন যাতায়াতের অসুবিধা না ঠিক আছে দাদা তা রাখি ভালো থাকবেন দাদা ও কে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ